আমার জীবনে অর্থহীন অবস্থা খুবই খারাপ ছিল সেই সময়ে আমি এক খারাপ সমস্যায় পড়েছিলাম আমাকে রাত্রি প্রায় একটার সময়ে আমাকে আমার রক্তর প্রচুর ব্লিডিং হওয়াতে আমি ভর্তি হওয়ার জন্য হাসপাতালে যাই কিন্তু আমাকে ওখানে অ্যাডমিট ওরা করেনি ওরা আমাকে রেফার করে দেয় পাশের হাসপাতাল গ্রাম ঘাটালে তো সেই ঘাটালে আমার যাওয়ার মতো কোনো সামর্থ্যই ছিল না অনেক করে অনেক হাতে পায়ে ধরে এ এখানেই ভর্তি করা হয় তো এখানে কোনো ওষুধপত্র ছিল না আমার অর্থের অভাবের জন্য সেই রাত্রে আমি ওষুধ কিনতে পারিনি আর পরের দিন সকালবেলায় আমার হাজবেন্ড অনেক অনেক অনেক অনেক ইয়ে করে অনেক কষ্ট করে সেই টাকা জোগাড় করার পর তারপর আমাকে দুটো ইঞ্জেকশন দেওয়া হয় তাতে আমি একটু সিস্ত সুস্থ হই এই অভিজ্ঞতাটা আমার খুব মনে পড়ে এবং এখনও যে আউটডোরে টিকিট কাটতে গেলে প্রচুর লাইন দিয়ে দাঁড়াতে হয় দীর্ঘ সময় ধরে এবং ওষুধ নেওয়ার জন্যও দীর্ঘ সময় ধরে লাইন দিয়ে দাঁড়াতে হয় তো স তাতে করে আমার মনে হয় যে এই ব্যবস্থাটা যদি একটু ভালো করা যেত তাহলে একটু খুব ভালো হতো এবং সাধারণ মানুষরা খুব উপকৃত হতো